হ্যাঁ মানুষের জীবিকা জীবন নির্বাহের জন্য বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ আমার মনে হয় সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হলো একটি বিদ্যুৎ বিদ্যুৎ এমনই একটা জিনিস মা যা মানুষের দৈনন্দিন জীবনের সর্ব দিক থেকে সাহায্য করে থাকে আজকাল ডিজিটাল যুগে মানুষ বিদ্যুৎ ছাড়া কিন্তু এক পাও চলতে পারবে না আপনি রেলের টিকিট কাটা বলুন বা কোথাও যাওয়ার ক্ষেত্রে বলুন সমস্ত দিক দিয়েই কিন্তু বিদ্যুৎ অপরিহার্য আপনি ব্যাঙ্কে থেকে টাকা তুলবেন যার জন্যে যে লিঙ্ক পাওয়া যায় সেই বিদ্যুতের দ্বারাই সম্ভব হয়ে যায় বিদ্যুৎ হঠাৎ বিচ্ছিন্ন হওয়ার সময় মানুষের খুবই অসুবিধে হয় এবং তার জন্য সময়ের অপেক্ষা করতে হয় কিন্তু বর্তমান দিনে এখন আর সময়ের অপেক্ষার থেকে বড়ো জিনিস হয়ে গেছে জেনারেটার জেনারেটার কি জেনারেটার বলতে আপাতকালীন ব্যবস্থা জেনারেটারের মাধ্যমে এই পাওয়ার বা শক্তিকে আরো অগ্রগতিকে আনে এনে দেয় এবং মানুষের সব মানুষের ক্ষেত্রে এটা সম্ভবও নয় ইনভারটার ইনভারটার আপদকালীন জিনিস যেটা হচ্ছে কি যে বিদ্যুৎ না থাকলে তখন মানুষের বাড়িতে সব কিছু কিছু বাড়িতে ইনভারটার বলে একটি যন্ত্রাংশ আছে যার জন্য কিছুক্ষণ পর্যন্ত সেটাকে তার স্থায়িত্ব বজায় রাখে কিন্তু ইনভারটার দিয়ে সমস্ত কাজকে চালনা করার অসম্ভব কিন্তু ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ মানুষের জীবনের যে অপরিহার্য অংশ তা নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ অঙ্গ কেননা আমাদের বর্তমান দিনে আমাদের ভারতবর্ষ বলুন বা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত তাপবিদ্যুৎটি বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের কাছাকাছির মধ্যে আমাদের বাড়ি হাওড়া জেলায় এবং কাছাকছি মেদিনীপুরে হ্যাঁ তাপবিদ্যুৎ কেন্দ্র গঠিত আছে যা বিশেষভাবে উল্লেখযোগ্য বিদ্যুৎ মানুষের জীবনে দৈনন্দিন চাহিদা পূরণের যথেষ্টভাবে সাহায্য করে আগামী দিনে এর আরো অগ্রগতি এবং বিদ্যুৎ ঘাটতি যাতে না হয় সেইভাবে মানুষ এগিয়ে চলবে